আমার গ্রামে তিনটি মুদি দোকান আছে একটি খুব বড় আর দুটি মাঝারি ধরনের দোকানটিতে বড় দোকানটিতে মোটামুটি ঘরোয়া জিনিসের টুকিটাকি জিনিস সব পাওয়া যায় ছোট দোকানটিতে সেরকম জিনিসপত্র পাওয়া যায় না তাছাড়া আমার বাড়িতে মাসিক সদা দের শহরে করা হয় আর এখানে যদি তাৎক্ষণিক কোনও জিনিসের দরকার হয় বড় দোকানটিতে যাই আর এখানে চাল ডাল এমনি ঘরোয়া জিনিসের রান্নার সরঞ্জাম মোটামুটি সব পাওয়া যায় যদি বলি কেক বানাবো বা বিরিয়ানি সেই সরঞ্জামগুলো এখানেও পাওয়া যায় না তাই শহরে যেতে হয় আর এখানে যে এখানে গ্রামের মানুষ তো অনেকে সেরকম পড়াশুনা জানে না জিনিসের দামও ঠিক জানে না আমি দেখেছি আমার চোখের সামনে অনেকজনকে ওই মুদি দোকানের লোককে দেখেছি যে আসল দামের থেকেও বেশি দাম নিয়ে টাকা নিয়ে নিতে তো আমি যেহেতু জানি যে এইটা এখানে হয় তো কোনও জিনিস কিনতে গেলে আমি সে জিনিসটার দাম আগে জেনে শুনে নিই যে কীরকম কী প্রাইস সেরকম আর এরকম দাম যদি বেশি নেয় আমি দর কষাকষি করতে থাকি আর তাৎক্ষণিক গেলে এখানে লোককে ধার দেয় পরে শোধ করে দেওয়া হয় মোটামুটি এখানে এই মুদি দোকানগুলো ভালো খুব খারাপ ব্যবহার করে না মোটামুটি ভালো এবং মোটামুটি সব জিনিস পাওয়া যায়